হ্যাঁ হ্যালো বিভাসবাবু বলছেন হ্যাঁ স্যার বলুন বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি শ্যামাপদ বলছি হ্যাঁ আপনাকেও শুভেচ্ছা জানাই আপনার পরিবারের সকলকে আমাদের তরফ থেকে নববর্ষের শুভেচ্ছা হ্যাঁ বাচ্চাটাকে ভালোবাসা জানাবেন আমাদের তরফ থেকে হ্যাঁ আপনারা সবাই ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি আর কী বলছিলেন নাকি হ্যাঁ বলুন

আরে দাদা আপনি তো মনের কথাটা আমার বলে দিলেন বলুন কোথায় যাবেন বলুন বলুন আরে হলদিয়া তো দারুণ জায়গা ওইখানে তো আপনার গঙ্গা নদীটা আছে ওইখানে তো আমরাও কিছুদিন ধরে যাব বলছিলাম বুঝলেন হ্যাঁ তো ওইখানে স্নান টান করে একটু পিকনিক টিকনিক করাই যেতে পারে বাচ্চাগুলো আনন্দ পাবে

ও বাবা তাহলে এ তো সোনায় সোহাগা বুঝলেন আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটা এটা কিন্তু একটা বিরাট পাওনা হবে আমাদের আমরা যে জিনিসগুলো জানিনে আপনি যেহেতু এইখানে আপনার বাড়ি আর এ বাড়িটি আপনার ওইখান থেকে কতটা হবে আচ্ছা আচ্ছা তাহলে তো সুবিধা হবে কোনও অসুবিধা নেই হ্যাঁ ঠিক আছে গো আচ্ছা আচ্ছা আচ্ছা তা তাহলে পয়লা জানুয়ারি আগের দিন রাত্রে আমরা বেরিয়ে যাই না তাহলে পয়লা জানুয়ারিটা ওইখানেই সেলিব্রেট হয়ে যাবে আর ওইখানে যেহেতু আপনার সাথে কথা হচ্ছেই তারপর হ্যাঁ তাহলে বোলেরো করে আমরা এখানে সবাই মিলে বেরিয়ে যাব আমাদের তো তিনজন আছে আর আপনাদের যদি তিনচার তিনজন আছেন তাহলে ছয়জন ও বোলেরোতে বেস্ট হ্যাঁ তাহলে বোলেরোতে আমরা রাত্রেবেলা বেরিয়ে যাব ওইখানে গিয়ে পিকনিক টিকনিক করে আপনাদের বাড়িতে রয়ে গেলাম আপনি এবারে বাকিটা আপনার উপরে দায়িত্ব আপনি ঠিকঠাক করে আমাদেরকে দেখিয়ে দেবেন ওইখানের দর্শনীয় স্থানগুলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই দাদা অবশ্যই খাওয়া দাওয়াটা সবারই মতের কিন্তু হ্যাঁ পরাটা আমাদের নিজেদের পছন্দমতো খাওয়া দাওয়াটা সবাইকে নিয়ে আলোচনা করে অবশ্যই অবশ্যই ঠিক আছে দাদা ঠিক আছে অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে অবশ্যই তাহলে আমরা যাচ্ছি হুম হলদিয়া যাচ্ছি পয়লা জানুয়ারি ঠিক আছে